আমার কাছে আমার প্রিয় বইয়ের সিরিজ আছে এবং সেটি আমি বেশ অনেকবারই পড়ে ফেলেছি বেশ পুরোনো সিরিজটি থাকার কারণে কী হয়েছে বইয়ের বেশিরভাগ পাতাই নষ্ট হয়ে গেছে কিন্তু তাহলেও যেগুলো আমার প্রিয় হওয়ার কারণে এগুলো খুব স্বচ্ছন্দে খুব ভালোভাবেই আমার কাছে সযত্নে রাখা রয়েছে এবং এই বইটি আমার জন্য বেশি পছন্দের বা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এজন্যই কারণ প্রত্যেকটি ধাপে আমি কিছু নতুন শিক্ষা পেয়েছি প্রত্যেকটি ধাপ থেকে আমি কিছু নতুন অক্ষর জানতে পেরেছি যেগুলো আমাকে আমার স্বাভাবিক জীবনে কথাবার্তা এবং জীবন পরিচালনা করতে অনেক বেশি সাহায্য করেছে এবং এই বইগুলির ক্ষেত্রে আমিও যে যেমন আমার গল্প পড়ার ক্ষেত্রে রহস্য বা রোমাঞ্চ পড়তে বেশি পছন্দ করি সেসব ক্ষেত্রে আমার পছন্দের পার্ট এই বইতে থাকার জন্য এই বইগুলো আমার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে তাছাড়াও বলতে গেলে এই বইয়ের মোটামুটি সাতটি সিরিজ রয়েছে এই সিরিজগুলোর মধ্যে সাতটিই আমার পড়া হয়ে গেছে এবং বারংবার পড়ে ফেলেছি বইগুলো সেক্ষেত্রে যেমন আমি বলতে পারি সাতটি সিরিজের প্রথম পর্যায়ে আমি শিখেছি কীভাবে একজন অচেনা মানুষের সাথে নিজের ব্যক্তিত্বকে বর্ণনা করতে হয় এবং এরকমভাবেই নানারকমভাবে আমি বইগুলোকে শেষ করেছি এবং আরও বেশিবার পড়তেও ভালো লেগেছে এই বইগুলোর নাম হচ্ছে ব্যোমকেশ বক্সী এবং সিরিজ